আমার মনে থাকা পাঁশটি ডেট চব্বিশ ছয় উনিশশো আটষট্টি এটা হলো আমার বাবার জন্মদিন এবং এই দিনটা আমার কাছে খুবই একটা বিশেষ এবং খুবই আনন্দের একটা দিন এই দিনটাতে প্রত্যেক বছর আমরা খুবই ধুমধামের সাতে বাবার জন্মদিন পালন করে থাকি আমার প্রয় মনে থাকা অপর দিনটি হলো বারো পাঁচ দু হাজার আঠেরো এই বারো পাঁচ দু হাজার আঠেরো দিনটা আমার কাছে খুবই একটা আনন্দের দিন কারণ এই দিনেতেই আমি আমার জীবনের স্কুল জীবনের সব থেকে বড়ো পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সফলভাবে পাস করেছিলাম এছাড়াও সাতেরো এক দু হাজার এক এই দিনটি আমার কাছে একটি খুবই আনন্দের দিন কারণ এই দিনটি হচ্ছে আমার বউয়ের জন্মদিন ষোলো তিন দু হাজার তেইশ এই দিনটা আমার কাচে খুবই স্মরণীয় খুবই স্পেশাল খুবই আনন্দের একটি দিন কারণ এই দিনেতে আমি আমার জীবনের প্রথম চাকরিটি পেয়েছিলাম এবং এই দিনটা আমার কাছে এই জন্য সব দিন স্মরণীয় হয়ে থাকবে এছাড়া যেস দিনটার কথা না বললেই না পাঁচ দশ উনিশশো নিরানব্বই এটা সব দিনেই আমার মাথার মধ্যে থাকে এই দিনটা খুবই স্পেশাল আমার কাছে কারণ আমার নিজের দ জন্মদিন এবং এই দিনটাকে আমি খুবই ভালোবাসি এবং এই দিনটা আমি আমার নিজের মতো করে কাটাতে পছন্দ করি